আমি একটি অনলাইনে ফোল্ডিং সিস্টেম সোফা কিনেছিলাম সোফাটার দাম নিয়েছিলো চোদ্দো হাজার টাকা আমাকে সবাই বলেছিলো সোফাটা ওইভাবে না নিয়ে দোকানে নিতে কারণ অনলাইনের জিনিস ফেরত হয় না এবং জিনিসটা যদি খারাপ আসে অতো বড়ো জিনিস তখন কিন্তু অসুবিধায় পড়বি আমি কিন্তু কারো কথা না শুনেই বললাম যা হবে হবে দেখা যাবে নেয়াই যাক দিয়ে আমি দশ হাজার টাকা দিয়ে আমি কিন্তু অনলাইনে ওটা বুকিং করেছিলাম পরে কিন্তু আরও চার হাজার টাকা দিতে হয়েছিলো আমি সেই সোফাটি অর্ডার করেছিলাম কিন্তু সোফাটা যখন আসে তখন দেখে ভাবলাম যে হায় আমার মনে হয় ভুলই হয়ে গেলো কিন্তু না যখন আমি সোফাটা বাড়িতে তুলে বিছালাম তখন দেখলাম সোফাটা আমি যেরকম অর্ডার দিয়েছিলাম তার থেকেও ভালো চারজনের বেড মানে সোফা কাম বেড যেই জিনিসটা বলে খুলে দিলে সোফা হবে বিছানা হয়ে যাবে আবার যখন আমি জড়ো করে দেবো তখন কিন্তু সেটা সোফা হয়ে যাবে বসার জন্য তিনজন বসতে পারবে দুজন সুন্দর শুতে পারবে যার ফলে সোফাটি নিয়ে কিন্তু আমি একেবারে ঠগে যাই নি এবং যখন আমার প্রয়োজন হবে না তখন আমি সোফাটাকে গুটিয়ে রাখতে পারবো সোফাটার সঙ্গে একটা সোফা কাভারও আমাকে ফ্রিয়ে দেওয়া হয়েছিলো যার ফলে আমি সোফাটি কিন্তু অনলাইনে কিনে ঠগিনি একেবারেই সোফাটি আমার নিয়ে খুব আরামদায়কও হয়েছিলো সোফাটা খুব নরম ছিলো স্পঞ্জের ছিলো এবং ফোল্ডিং সিস্টেম ছিলো যেটা আমার সব থেকে খুব ভালো যখন আমার প্রয়োজন তখন আমি ব্যবহার করি যখন আমার প্রয়োজন হয় না তখন আমি ওইটা গুটিয়ে রেখে দিই যার ফলে সোফাটি নিয়ে আমি খুব ভালো পেয়েছি এবং সোফাটা নিয়ে খুব আমি আনন্দিত